হ্যালো হ্যাঁ বলছি কি আপনি তো একটা গ্রামের স্বাস্থ্য কর্মী আর আমি তো গৃহবধূ তা আপনার কাছে আমার কিছু সাজেশান জানার ছিলো ব্রেস্ট ক্যান্সার ও সারভিকাল ক্যান্সারে বিষয়ে কিছু জানার ছিলো আমি তো ওসব বিষয়ে জানি না আপনি জানেন তো সেই কী আর কী কী কী সতর্কতা হবে তাই

হুম মানে সূর্য থেকে আড়াল হতে হবে তাই তো

হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে